আমার পরিবারে আমি ছাড়া আমার ভাইও বাগান তৈরি করতে অনেক আগ্রহী কারণ সে আমার দেখে দেখে শিখেছে বাগান আমাদের জীবনে কতোটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শুধুমাত্র বাগান না একটি গাছও আমাদের জীবনে অনেক ভূমিকা পালন করে থাকে একটি গাছ একটি প্রাণ বলে আমরা সকলেই জানি একটি গাছের দ্বারা আমরা অনেক পরিমাণ অক্সিজেন গ্রহণ করে থাকি যার জন্য মানুষ বেঁচে থাকতে পারে তাছাড়া গাছ আমাদেরকে নানা ধরণের ফল প্রদান করে থাকে গাছের ছায়ায় আমরা আশ্রয় গ্রহণ করে গাছের ছায়াতে আমরা বেঁচে থাকতে পারি এভাবে আমরা গাছের গুরুত্বপূর্ণ ভূমিকাগুলি বুঝতে পেরে থাকি তাছাড়া এই বর্তমান শিল্পোন্নতির যুগে গাছ তো কেটে ফেলা হচ্ছে বললেই চলে জঙ্গল কেটে সাফ করে শিল্প করে তোলা হচ্ছে যার ফলে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে এর ফলে পৃথিবীতে গরমের পরিমাণ খুবই পরিমাণ বেড়ে গিয়েছে যার জন্য পৃথিবী ধ্বংসের মুখে বললেই চলে তাই আমরা সকলে মনে করি গাছ লাগানো আমাদের একটি সামাজিক কর্তব্য গাছকে লাগিয়ে বাগান তৈরি করা এবং গাছের প্রতিপালন করা এটা আমাদের একটি সামাজিক দায়িত্ব বলে মনে করে থাকি তাই আমাদের পরিবারের সকলেই গাছ লাগাতে খুবই আগ্রহী হয়ে ওঠে কারণ গাছ আমাদের গাছ ছাড়া আমাদের জীবন একেবারে অচল